পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা গবেষণা উদ্ভাবনে অপর্যাপ্ত ফোকাসের সমস্যা মোকাবেল মোকাবেলা করেছেন সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট যেমন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো বাষট্টি সময়ের মধ্যে সিএমইআরআই তৎকালীন পরিচালক মোহন মোহন শুরি শুরি ট্রান্সমিশন নামে একটি হাইড্রো মেকানিক্যাল ট্রান্সমিশনের ডিজেল ইঞ্জিনের জন্য বিপরীত গভর্নিং কৌশল জড়িত এক সমন্বিত পাওয়ার প্যাকের একটি অভিনব ধারণা তৈরি করেছিলেন এর ফলে ডিজেল লোকোমোটিভের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শুরি ট্রান্সমিশন এবং এর এর উন্নতগুলো উন্নতগুলি এগারোটি প্রধান দেশে ছত্রিশটি পেটেন্ট দ্বারা আচ্ছাদিত হয়েছে এছাড়াও এছাড়াও ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অব জেনেরো জে জেরোন্টোলজি হল একটি অলাভজনক ধর্মনিরপেক্ষ সংস্থা বিভিন্ন আর্থসামাজিক অবস্থার অন্তর্গত বয়স্কদের জন্য সংখ্যক প্রোগ্রাম ডিজাইন ও যত্ন সহকারে মূল্যায়ন করেছেন ইন্সটিটিউট অব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জেরোনন জেরোনন টলজি এবং এজ ম্যানেজমেন্টের এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স অফার করে